আমি পুরুলিয়ার দেশবন্ধু রোড থেকে বলছি আমি পুরুলিয়ার অধিকারী রেস্তোরাঁ থেকে কিছু খাবার অর্ডার করেছি আমি সেই খাবারের সাথে আপনাদের ওখানের কিছু ডেসার্ট যেমন মিষ্টি দই বা আইসক্রিম যদি থাকে আপনি কিন্তু তিনটে আমার খাবারের সাথে যোগ করে দেবেন